হ্যাঁ আমাদের গ্রামাঞ্চলে সরকারি সুশাসনের অভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত দুর্বল জনসংযোগ এবং পরিবেশগতভাবে বিভিন্ন রকম সমস্যা যেগুলি শাসন অধীন হয়ে গিয়েছে সুশাসনের অভাব ঘটেছে অপরাধের বিভিন্ন রকম ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে সামাজিক ও অসামাজিক কাজকর্ম মাথা চাড়া দিয়ে উঠেছে এলাকার পর এলাকা মানুষ অস্থিরতা বোধ করছে স্বাস্থ্য ও বৈষম্যর দিক থেকে বলতে গেলে বিভিন্ন হসপিটালগুলি আমাদের কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে সেগুলো সরকারিভাবে আমরা সুযোগ সুবিধা নেওয়ার জন্য রোগীদের নিয়ে উপস্থিত হওয়ার পরে দেখা গিয়েছে হয় ভালো মানের ডাক্তার নেই না হলে ওষুধ নেই অক্সিজেন নেই নচেত ব্লাড নেই এই রকম পরিস্থিতিতে আমাদের শাসনের অভাব চলছে